প্রথমেই বলবো শিক্ষকদের স্কুলে পড়াতে গেলে মেন জিনিস হচ্ছে পরিবেশ যে পরিবেশে লেখা পড়া শিক্ষকরা করাবেন তার আশেপাশে যেন ভালো লোক থাকে এবং গাছপালা খেলার মাঠ স্কুলে ভালো ফ্যান পাখা দরজা কিন্তু পঞ্চায়েতের এলাকায় বেশিরভাগ বিদ্যালয়গুলি দেখা যায় পরিকাঠামোর অভাব কারণ জলের ব্যবস্থা নেই বাথরুম আছে অপরিচ্ছন্ন এবং বাচ্চা শিশুরা যেখান থেকে বেড়ে উঠবে সেই পরিবেশে যদি ঠিক মতো শিক্ষা না পায় পরিবেশের শিক্ষাটা মেন তাহলে অধিকাংশই বাড়ির অভিভাবরা সেই স্কুলে ছেলে মেয়েদেরকে পাঠাতে চায় না যদি এই সমস্ত পরিবেশগুলো ভালো থাকে তবেই বাড়ির অভিভাবকরা ছেলে মেয়েদেরকে ইস্কুলে পাঠাতে পারবে আমাদের গ্রাম বাংলার বেশিরভাগ বিদ্যালয় পড়ে আছে এবং ছেলে মেয়েরা বর্ষার সময় ছাতা মাথায় করে স্কুলে গিয়ে ছাতা মাথায় নিয়েই পড়াশুনা করে আমরা স্থানীয় প্রশাসন বলতে এমএলএ পঞ্চায়েতের প্রধান সবাইকেই দরখাস্ত দিয়েছিলাম কোনো উত্তর এখনো পাইনি আমরা আশা করবো প্রশাসন যাতে তাড়াতাড়ি ওই সমস্ত বিদ্যালয়গুলির কাঠামো ঠিক করে দেন